পশ্চিমবঙ্গের স্থানীয় খাবার খাওয়ার শীর্ষস্থানগুলি ক কী এইসব সম্বন্ধে আমার নির্দিষ্ট কোনো ধারণা নেই কিন্তু শ্যামবাজারে খুব ভালো ফাস্ট ফুড পাওয়া যায় খুব ভালো খাওয়ার পাওয়া যায় এছাড়াও কলকাতার মিষ্টির দোকানে খুব ভালো ভালো মিষ্টি পাওয়া যায় পশ্চিমবঙ্গের ভ্রমণ করার সময় কোনো নিরাপত্তা কি কোনো উদ্বেগ আছে যাতে অসতি সচেতন হওয়া উচিত না সেরকম কোনো ব্যাপার না কিন্তু তাও যখন ভ্রমণ করা উচিত তখন নিজেদের সচেতনতার সঙ্গে ভ্রমণ করা উচিত যাতে কোনো দুর্ঘটনা না ঘটে যাতে কোনো সমস্যা না হয়